হ্যালো আপনি কি চন আপনি কি চন্দন চক্রবর্তীর বাবা বলছেন আমাদের স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ছেলেমেয়েদেরকে নিয়ে সেখানে আপনার ছেলে যেতে ইচ্ছুক আছে কিন্তু এবারে আপনার মতামতেরও একটা দরকার আছে না এই জন্য আপনাকে কল ফোন করলাম আমাদের স্কুল থেকে শুশুনিয়া পাহাড় ভ্রমণ করতে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে

ছাত্র তো আমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত সব সব ছাত্রছাত্রীরাই প্রায়ই যাচ্ছে এবার সেখানে আমাদের ক্লাসে ক্লাসে নাম লেখারও একটা ইয়ে করেছিলাম সেখানে আপনার ছেলে নাম লিখিয়েছিল এবার আপনার মতামত জানতে চাই যে আপনি পাঠাতে চান না চান না হ্যাঁ শিক্ষক শিক্ষিকারা সবাই যাচ্ছেন নইলে ছেলেমেয়েদেরকে গাইড করবে কে না অভিভাবক আপনি চাইলে যেতে পারেন বেড়াতে গেলে দেখুন এইটা তো একটু খরচ হয় যেমন চোদ্দোশো টাকার মতো খরচ হয় এবং এটা সরকার সরকারিভাবে ভ্রমণটা হচ্ছে বলে এটা হাফ ছাড় মানে পঞ্চাশ পারসেন্ট ছাড় আছে সাতশো টাকায় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ বাড়িতে জিজ্ঞাসা করবেন কিন্তু তার আগে আপনার কী মতামত সেটা বলুন না খাওয়াদাওয়ার ব্যবস্থা বলতে দেখুন না সকালে নামার সময় আমরা আমরা এখান থেকে বেরোব রাত্রিবেলা রাত দশটার সময় গাড়ি ছাড়া হবে এখানে স্কুলে স্কুল স্কুল প্রাঙ্গণে হুম সেখান থেকে দশটায় গাড়ি ছাড়লাম দিয়ে সেখানে পৌঁছোব ভোর পাঁচটায় এবারে পাঁচটার সময় তো আর সেখানে ঠান্ডায় নামতে পারবে না সবাই বাসের মধ্যে থাকবে এবং যখন ছটাও কি সাড়ে ছটার সময় নিচে নামার সময় তারা প্রথমে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল তারপর ব্রেকফাস্ট দেওয়া হবে ওই ধরুন পাউরুটি কলা এইসব দেওয়া হল তারপর মুড়ি খাওয়ার জন্য কিছু তৈরি করা হবে যেমন ধরুন ঘুগনি আলুর চপ এইসব ইত্যাদি দিয়ে মুড়ি দেওয়া হল তারপর তারা একটু খেলাধুলো করল ওখানে পাহাড়ে তারপর পাহাড়ে ভ্রমণ করল পাহাড়ে ভ্রমণ করার জন্য আলাদা গাড়ি আছে সেটা আপনি চাইলে করতে পারেন তারপর ভ্রমণ করার পর এসে এখানে ভাতের ব্যবস্থা করা আছে এবার ধরুন প্রথমে আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে ভাত যেমন হয় আর কি শাক তরকারি তারপর মটনের ব্যবস্থা আছে মটনের ব্যবস্থা আছে এবারে মটন না নিলে মাছ আছে তা মাছ না নিলেও ডিম আছে এইসব ব্যবস্থা করা আছে আর কি হ্যাঁ আমি তো এখন স্কুলে আছি আপনার দরকার মানে আপনি যদি বেশিভাবে আলোচনা করতে তাহলে চলে আসুন হ্যাঁ কতক্ষণ লাগবে বলতে আপনি যেমন জিজ্ঞাসা করবেন আমি স্কুলে এখন স্কুল ছুটি অব্দি আছি চারটে পর্যন্ত হ্যাঁ ঠিক আছে